আমার প্রিয় ট্যুরগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ট্যুর হচ্ছে সমুদ্র শহর সমুদ্র সৈকত দীঘা আমার পছন্দের মধ্যে প্রথম আমি এখানে মানে দীঘাতে বেড়াতে খুব ভালোবাসি কারণ ওখানে জলপ্রপাত জল ঢেউ এমনকি বালিয়াড়ি বালি সেখানে ঢেউ জল খুব সুন্দর একটা পরিবেশ সেখানে নারকেল গাছের সারি ছোট ছোট মেলা এমনকি খুব ভালো ভালো লজ যেখানে ভাড়া নিয়ে থাকা যায় ওখানে খুব কমে সস্তায় সবকিছু খাবার টাবার পাওয়া যায় সমুদ্রের ধারে যেসব ফটোগ্রাফার আছে তারা ছবি তোলে খুব কম টাকায় সবকিছু হয়ে যায় যে কারণে সমুদ্র সৈকত দীঘাতে আমার যেতে খুব ভালো লাগে আর এটাই আমার প্রথম পছন্দ